আমি মনে করি শিক্ষার অভাবে শহরের তুলনায় গ্রামের মানুষ আওয়াজ স্বীকৃ্তি পায় না তার কারণ শিক্ষা যেমন শহরেই বেশি হয়ে উঠেছে তার কারণ তার বাবা বাচ্চাদের বাবা মায়েরা সবসময় তাদের শিক্ষা নিয়েই ব্যস্ত থাকে আমাদের গ্রামে সবসময় বাচ্চার মায়েরা রান্না বান্না এবং ঘরের শ্বশুর শাশুড়ি মা এবং নিজেদের খাওয়া দাওয়ার জন্য সারা দিন রান্না বান্না নিয়েই ব্যস্ত থাকে কারণ এখানে তো আর বাইরের খাবার খুব একটা পাওয়া যায় না সেই জন্য আমাদের এখানে বাচ্চাদের পিছনে সময় খুব কমই দেওয়া হয় শহরের মানুষেরা যেমন প্রচুর পরিমাণে বাচ্চাদেরকে সময় দেয় এবং তাদের চেষ্টাও থাকে শুধু শিক্ষার উপরেই আমাদের চাষবাস শিক্ষা খেলাধূলা মেলা ইত্যাদির দিকে বাচ্চাদের বেশি মন পড়ে তাই গ্রামীণ জনগণের মুখোমুখি হলেও সমাজ দীর্ঘদিন ধরে উপেক্ষা করে আসছে সমস্যাগুলোকে কিন্তু এই সমস্যা কীভাবেই বা সমাধান হবে তা আমরা বুঝে উঠতে পারি না কিন্তু আমাদের মনে হয় যে শহরে যেভাবে মানুষেরা পড়াশোনা করায় যদি গ্রামের বাচ্চাগুলোকে ওইভাবে পড়াশোনায় যত্ন করা হতো তাহলে এই সমস্যাগুলোর মুখোমুখি হতে হতো না